শারীরিক ব্যায়াম আমাদের প্রতিদিন করার ফলে শরীরকে সুস্থ রাখে আর যোগব্যায়াম করার ফলে মানসিক দিক দিয়ে আমরা অনেক সুস্থ থাকি এবং শরীরকে এইভাবে আমরা সুস্থ রাখি